যেহেতু আমি হিন্দু আমি আমাদের ভারতের ধর্মীয় স্থানগুলি হলো পুরী মায়াপুর বৃন্দাবন তারাপীঠ দক্ষিণেশ্বর ত্রিপুরেশ্বরী কামাখ্যা বেনারস কালীঘাট তারাপীঠ রাম মন্দির ইসকন বানেশ্বর মদনমোহন মন্দির কেদারনাথ মন্দির জগন্নাথ মন্দির দ্বারকাধীশ মন্দির রাম ঠাকুরের মন্দির রামকৃষ্ণ আশ্রম হরিদ্বার ঋষিকেশ গঙ্গোত্রী মন্দির রাম ঠাকুরের মন্দির অনুকূল ঠাকুরের মন্দির হনুমান মন্দির তারকনাথ মন্দির কামাখ্যা মন্দির বানেশ্বর মন্দির শিব ঠাকুরের মন্দির জম্মু কাশ্মীরের দুর্গা ঠাকুরের মন্দির ইত্যাদি আমাদের ধর্মীয় স অনুসারে প্রতিদিন সন্ধ্যা আরতি হয় ঠাকুরকে আরাধনা করা হয় প্রার্থনা হয় সকাল বিকাল ঠাকুরের অঞ্জলি হয় ইত্যাদি আমরা আমাদের হিন্দু শাস্ত্রে ধর্মীয়ভাবে মেনে চলি ও দেখতে পারি